বিভিন্ন কারণে গ্রামের বয়স্ক ব্যক্তিদের ব্যক্তিরা শয্যাশায়ী হয়ে পড়ে তাদের তার মধ্যে হচ্ছে যেমন বয়স্ক ব্যক্তিদের হজমের প্রবলেম দেখা দেয় লিভারের প্রবলেম দেখা দেয় গাঁঠে ব্যথার থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হয় চোখেও একটু কম দেখতে পায় তার জন্য পরিবারের মানুষরা তাদেরকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বাড়ির টোটকা ওষুধ দেওয়ার চেষ্টা করেন এভাবেই সেবা শুশ্রূষা করেন